হ্যালো হ্যাঁ মা তারা চিকেন শপ থেকে বলছি বলুন আচ্ছা আচ্ছা পরশু দিন কত লাগে আচ্ছা কত জনের আইটেম মানে কত লোক আছে দেড়শো থেকে একশো ষাট লোক আছে তার মানে আচ্ছা আপনার তো আঠেরো কুড়ি কিলো তো লাগবেই আচ্ছা হুম হুম হুম হুম ওই কুড়ি কিলোর মতো হয়ে গেলে হয়ে যাবে এক্সট্রা আপনি নিতে পারেন তো মানে নিতে চান তো নিতে পারেন আরো বাইশ কিলো আরো দু কিলো এক্সট্রা তাহলে বাড়িয়ে দেওয়া হবে কারণ দেখুন একটা হ্যাঁ হ্যাঁ শর্ট পড়ে গেলে তো একটা খারাপ জিনিস দেখায় না তো পঁচিশ কিলোই করে দেব তাহলে আচ্ছা এখন তো আপনার চলছে সাড়ে পাঁচশো টাকা করে কিলো চলছে এখন আর কি করব বলুন কত করতে হবে আপনি যেহেতু এত কম করে দেব যান চারশো টাকা কিলো করে দেব না দাদা কতটা কম করলাম দেখুন আপনি যেহেতু এতটা এত জনের আইটেম নিচ্ছেন তাই জন্য আমি কিছু আপনার জন্য কম করে দিলাম আর এর থেকে হ্যাঁ সেটা তাও দাদা ঠিক আছে যান আপনার জন্য তাও একশো টাকা কমিয়ে দিলাম তিনশো তিনশো টাকা কিলো দেবেন কততে দেবেন বলুন আপনিই বলুন লাস্ট আমি দুশো পঞ্চাশ দেব ঠিক আছে তার বেশি আর দেব না দাদা এইটুকু আপনার দেখুন আপনি কোথা থেকে রেট আমার কোথায় নিয়ে চলে এলেন ঠিক আছে আপনি যেহেতু এতগুলো লোকের আইটেম নিচ্ছেন তাই ঠিক আছে আপনি কাস্টমার আপনার খুবই হ্যাঁ ঠিক ঠিক আছে তাই হবে

সেই দিনকে অ্যাডভান্স দেবেন তো আচ্ছা আমি হিসাবটা করে আমি হোয়াটসঅ্যাপ করে দেব দেড়শো জন বললেন তো আপনি দেড়শো জনের রান্না তো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে হুম